আমাদের স্থানীয় এলাকায় বিভিন্ন ধরণের শিল্পী আছে এবং সেই শিল্পীরা বিভিন্ন ধরণের হাতের কাজ জানেন যেমন মাটির তৈরী জিনিসপত্র আরও বিভিন্ন ধরণের এইসব জিনিস প্রচার করার জন্য আমরা বিভিন্ন মেলায় যেয়ে থাকি এবং সেইসব জিনিস তারা বিক্রিও করে এবং বিভিন্ন ধরণের অনুষ্ঠানও হয় সেই অনুষ্ঠান অনুষ্ঠান শেষে তাদেরকেও বিভিন্ন ধরণের পুরস্কার দেওয়া হয় এবং এভাবে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরণের প্রচার করে থাকি এবং তাঁদের তৈরী জিনিস বিভিন্ন জায়গায় পৌঁছানোর ব্যবস্থাপনাও করে থাকি